হ্যালো এটা কি ওলা কাস্টমার কেয়ার আমি অনুপম নিয়োগী বলছি আগামী দশ তারিখে আমি আপনাদের অ্যাপে একটা রাইড বুক করেছিলাম ধর্মতলা যাওয়ার জন্য ঘটনাবশত মানি ব্যাগটা ভুল করে গাড়িতে পড়ে যায় এবং নামার সময় টাকাটা অনলাইন প্রদান করে মানি ব্যাগের খেয়াল থাকে না রাইড চলে যাবার পরেই চা খেয়ে বিল দিতে গিয়ে মনে পড়ে যে আমার মানি ব্যাগটা ভুল করে গাড়িতে ফেলে এসেছি গাড়িটার নাম্বার ঠিক মনে নেই কিন্তু এতটুকু মনে আছে যে গাড়িটা সুজুকি কোম্পানির লাল রঙের গাড়ি ছিল আপনি কি আমার অ্যাকাউন্ট চেক করে আমার শেষ রাইডের গাড়ির নাম্বার বা চালকের মোবাইল নাম্বার বলতে পারবেন যাতে তার সাথে যোগাযোগ করে মানি ব্যাগটা নিতে পারি আমার ওতে কিছু ক্যাশও ছিল এটিএম কার্ড ছিল ভোটার কার্ড ছিল আধার কার্ড ছিল কিন্তু আমার তো ওটা তো খুব আর্জেন্ট আমাকে তো নিতেই হবে সেই হিসাবে আমি আপনার সাথে যোগাযোগ করছি কতদিনের মধ্যে আপনি জানাতে পারবেন বলুন তো যে আমি ওটা নিতে পারব বলে সেই কারণে হচ্ছে আমি আপনার চালকেরও হচ্ছে নাম্বারটা চাইছিলাম যে হচ্ছে ও কীভাবে আমাকে ওটা যোগাযোগ করে দিতে পারবে সেই জন্য কাইন্ডলি আপনি যদি খুব তাড়াতাড়ি এটা বলে দিতে পারেন তো আমার খুব ভালো হয় কারণ হচ্ছে আমার তো ওতে সব তো আরজেন্টলি কাগজপত্র আছে আর অফিসেরও কিছু কাগজপত্র রয়ে গিয়েছে কী করব আমি কিছু বুঝতে পারছি না আমার মাথায়ও আসছে না যে এটা কী করব আমি সেই হিসাবে আপনি যদি তাড়াতাড়ি একটু যোগাযোগ করে দিতে পারেন তো খুব ভালো হয় সেই হিসাবে আমি আপনাকে কল করেছিলাম ওকে